আমার এলাকায় কাছাকাছি অনেক হসপিটাল আছে তার মধ্যে চন্দ্রকোনা হাসপাতালটা একটি বিশেষ কাছে আমার আর এছাড়াও আছে মেদিনীপুর ঘাটাল কেশপুর ক্ষীরপাই হাসপাতালগুলো এই হাসপাতালে পরিষেবায় খুবই আগের থেকে আগের তুলনায় অনেক অনেকই ভালো এখানে রোজ চেম্বারে বসে দুজন করে ডাক্তার এবং রুগী দেখে অনেক রুগী হয় চন্দ্রকোনা ডাক হসপিটালে এছাড়াও আজ এছাড়াও ওদের পরিষেবা এখন খুবই ভালো এমার্জেন্সি পেশেন্টকে সঙ্গে সঙ্গে সুবিধা দেন ডাক্তারবাবুরা এসে চিকিৎসা যে সাময়িক চিকিৎসাটা অন্তত দিতে পারেন সাথে সাথে এবং নার্স নার্স দিদিরাও খুবই ভালো খুবই খুবই হেল্প খুবই সহ ভালো ব্যবহার করেন রোগীদের উপর এছাড়াও আছেন ঘাটালের যে হা হাসপাতালটা সেখানে আগের থেকে অনেক উন্নত সেটা এখন সুপার স্পেশ্যালিটি হাসপাতাল হাসপাতালে পরিণত হয়েছে যেটা আমাদের আমাদের কাছে খুবই ভালো লাগে এবং সহজে যেতে যেতে পারি এখান এখানে চন্দ্রকোনা হাসপাতালেও বিশেষ সুবিধা আছে চন্দ্রকোনা হাসপাতালে বেডের বেডের সংখ্য়া চল্লিশ থেকে পঞ্চাশ হবে এবং খুব পরিষ্কার পরিছন্ন হসপিটাল হ্যাঁ খুবই দেখে তা ভালো লাগে যে এত পরিষ্কার পরিছন্ন বেড আছে চল্লিশটা আছে সাথে সাথেই ডাক্তারবাবু আসেন এবং চিকিৎসা করেন কল করলেই নার্স দিদিরা কোনো অসুবিধা হলে এছাড়াও হাসপাতালে পরিষ্কার পরিছন্নতা খুবই ভালো পা পাশাপাশি অনেক বাগানও করেছে যা দেখে খুবই ভালো লাগে রু রুগীদের অনেক ফুল গাছ লাগানো আছে যা দেখে খুবই রোগীদের ভালো লাগে এছাড়াও এই হাসপাতালে চেম্বারে আছেন চোখের ডাক্তার হাড়ের ডাক্তার দাঁতের ডাক্তার জেনারেল ফিজিশিয়ান সবাই আসে সবাইকেই খুব সব ডাক্তাররাই সুবিধা এখন পাচ্ছি সবকিছুই এখন উন্নত মেডিকেল ব্যবস্থা অনেক উন্নত হয়েছে আগের থেকে তা দেখে খুবই ভালো লেগেছে